বর্তমান পরিস্থিতিতে আরও বেশি লোকের কাছে বিজ্ঞাপন দেওয়ার এবং পৌঁছানোর কিছু উপায় রয়েছে যেইগুলি এখন সবাই ব্যবহার করে থাকে যেমন এখন ইন্টারনেটের মাধ্যমে যে কোনো খবরাখবর কিন্তু পৌঁছে যাচ্ছে মুহূর্তের মধ্যে এবং টিভি খ খুললেই কিন্তু টিভির খবরের চ্যানেলে যে কোনো এ বিজ্ঞাপনই কিন্তু দেখা যাচ্ছে এখন তো মানুষের সকলের হাতেই কিন্তু রয়েছে অ্যানড্রয়েড ফোন সেক্ষেত্রে কোনো অসুবিধা হয় না কোনো কিছু খবর খবরাখবর প্রদান করার জন্য তো এখন এখন এটাই কিন্তু মা আমাদের জীবনের হচ্ছে সুবিধা হয়ে উঠেছে যে কোনো খবর কিন্তু কাউকে কাছে গিয়ে দিতে হচ্ছে না এখন যে কোনো খবর এখন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কিন্তু ছ সবাই পেয়ে যাচ্ছে যে কোনো বিজ্ঞাপন যে কোনো খবর তাই এটা কিন্তু আমাদের জীবনকে অত্যন্ত সৃজনশীল এবং প্রভাবশালী করে তুলেছে